হ্যালো বলছি এটা কি রেস্তোরাঁ আমাদের খাবার লাগবে কিছু যেমন রাইস আছে তো রাইস রাইস তার সঙ্গে হচ্ছে ছানার পনির আর মাটন পাওয়া যাবে মাটন মাটন মাটন

মাটন আর এমনি মাটন করবেন আর এমনি তরকারি কী আছে আচ্ছা সবজি সবজি এক প্লেট মাটন এক প্লেট আর আপনার হচ্ছে রাইস এক প্লেট আর হচ্ছে

না চিকেন নয় মাটন নেব মাটনে সয়াবিন এই শুক্তো এক প্লেট মাটন এক প্লেট রাইস এক প্লেট আর আপনার ছানার পনির এক প্লেট এই চারটে এক প্লেট একটু গরম করে ভালো যাতে গরম আসে সেরকম ব্যবস্থা করবেন একটু তাড়াতাড়ি ডেলিভারি করার ব্যবস্থা করবেন এগুলোর দাম দাম কেমন কী পড়বে এগুলোর একটু আর ফ্রি ডেলিভারি তো ফ্রি ডেলিভারি এর সঙ্গে লুচি কিন্তু আমি যে খাব না না না আমার এগুলো বাদে আর লাগবে না

মানে টোটাল যেই সব লাগবে সেইগুলো মানে যেইগুলো আমরা অর্ডার দিয়েছি সেইগুলো থেকেও ডিসকাউন্ট পেয়ে যাব তা অত না আমার আমার লাগবে না আমার লাগবে না ওই আমি যেগুলো অর্ডার দিয়েছি সেগুলোই নিয়ে আসুন আমি সেরকমই নেব ঠিক আছে ডিসকাউন্টের কোনো প্রয়োজন নেই আমি যেগুলো অর্ডার করেছি সেগুলো তাড়াতাড়ি যাতে আসে একটু সেই ব্যবস্থা করবেন ডেলিভারি বয়কে বলবেন যাতে গরম থাকে জিনিসটি এবং তাড়াতাড়ি খুব যেন পৌঁছানোর চেষ্টা করে না না না না দেওয়ার দরকার নেই আর তাড়াতাড়ি আসার ব্যবস্থা করবেন যাতে গরম থাকে জিনিসটা ভালো করে পার্সেল করে আনতে বলবেন ও কে আর আমি এটা ক্যাশ অন ডেলিভারি করে দেবো হুম ঠিক আছে রাখছি